আমরা যখন স্কুল বা কলেজে পড়তাম তখন বিজ্ঞানী নিউটনের কথা শুনেছি বিজ্ঞানী নিউটন এছাড়া আরো বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী রয়েছে যেমন নীল আর্মস্ট্রং ওরা অনেক কিছু বই লিখেছেন যা ছোট থেকে বড় হয়ে যখন পড়তাম তখন ওই নিউটন নীল আর্মস্ট্রং এই বিজ্ঞানীদের কথা শুনেছি ওরা বহু জিনিস তৈরি করেছে বহু বিখ্যাত বিজ্ঞানী জ্ঞান উপার্জন করেছেন বহু বই লিখেছেন গণিত বিভাজেরও সম্পর্কে অনেক কিছু তারা জানত সে সব আমরাও যেমন পড়েছি সেরকম আরো অনেক ছেলেমেয়েরাও পড়েছে ছোট থেকে বড় হওয়া ওই বিজ্ঞানীদের কথা জানতাম বহু বই লিখেছেন বহু জ্ঞান অর্জন করেছেন এসব বিজ্ঞানীরা বিজ্ঞানীদের বই বহু মানুষ পড়েছে কত ছেলে মেয়ে সব এই নিউটন নীল আর্মস্ট্রং এদের কথা সকলেই শুনেছেন এবং সকলেই জানে এইখানে কলেজ থেকে স্কুলের ছেলেমেয়েরা সবাই জানে যে বিজ্ঞানী নিউটন ও নীল আর্মস্ট্রং ওরা বই লিখতেন আরো অনেক কিছু তৈরি করতেন তাই সকলেই পড়েছে আমরাও পড়েছি বহু মানুষও পড়েছে বিজ্ঞানী নিউটনের কথা সকলেই জানে আর সবাই জানত